পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া সুবিধা বা ভিন্নগুলির মধ্যে আমার মনে হয় এক নম্বরে রয়েছে আমাদের রামজীবনপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা তারা ফুটবল থেকে শুরু করে ক্রিকেট এই দুটি খেলাকে বিশেষভাবে আয়োজন করে ক্রিকেট তাদের খুব পছন্দের খেলা ফুটবলের থেকেও ফুটবলও ভালো তার থেকেও ক্রিকেট খুব আকর্ষণীয় তাদের যে ক্রিকেটের উইনিং ট্রফি সেগুলি খুব বড়

পাঁচ থেকে ছ ফুট করে দেওয়া হয় ইভেন্টের টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পৌরসভার পৌরপিতা খেলার অবস্থান রামজীবনপুর স্কুল ময়দান বসার ক্ষমতা একশো থেকে দুশো অবস্থান ইডেন গার্ডেন দুই তিন পাঁচ শূন্য শূন্য টুর্নামেন্টের আয়োজনে আরও বিভিন্ন ধরনের খেলাধূলা করানো হয়